গাছপালাগুলি বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছের বেশিরভাগ ক্ষেত্রে গোলাপ গাছের কথায় যদি আসা যায় গোলাপ গাছের বেঁচে থাকার পক্ষেই খুব কঠিন হয়ে পড়ে গোলাপ গাছ খুব সুন্দর হয় সুন্দর বলতে কাঁটাযুক্ত হলেও গোলাপ ফুল সকল মানুষই পছন্দ করে এবং সেই ফুলগাছগুলি থেকে ফুল তোলার জন্য গাছগুলির ওপর অত্যাচার করা হয় তাই দুমড়ে মুচড়ে ফুল লুকিয়ে চুরিয়ে তারা নিয়ে নেয় ফলে গাছগুলির আঘাত লাগে এবং শীতকালে এবং গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে যেমন শীতকালের ক্ষেত্রে যেই গাছগুলি বা ফুল ফোটে যেই গাছে সেই গাছগুলি গ্রীষ্মকালে খুব কষ্ট হয় যেমন ডালিয়া ফুল গাঁদা ফুল এগুলি শীতপ্রধান ফুল এই শীতকালে এই ডালিয়া এবং গাঁদাফুল হলেও এগুলি গরমকালে ঝলসে দেয় এবং তার ফুলগুলি ঝরে পড়ে যায় যা খুবই কষ্টসাধ্য হয় গাছগুলি থেকে আমরা ফুল পেয়ে থাকি পুজোর কাজে বা কখনও সৌন্দর্যের ক্ষেত্রে এবং এখন তো বিয়ে বাড়িতে তো ফুল ছাড়া চলছেই না ফুলের ডিম্যাণ্ড ক্রমাগত বেড়েই চলেছে ফুল গাছ খুবই সুন্দর যা প্রত্যেকটি মানুষই পছন্দ করে গাছপালাগুলি তাদের বেঁচে থাকার জন্য এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে একটা বড় অশ্বত্থ গাছ থাকছে তাকে আমরা আমাদের নিজেদের কাজেই ব্যবহার করছি যেমন গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য তার নিচে আমরা ঠাঁই নিচ্ছি অর্থাৎ আমরা নিজেদেরকে সেখানে বসাচ্ছি ঠাণ্ডা হাওয়ার জন্য কিন্তু যখনই তার বড় বড় ডালপালা হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের জন্য আমরা সেই গাছ কেটে ফেলছি যার ফলে আমরা অক্সিজেন কম পাবো পরে এবং আমাদের জীবন অতিবাহিত করতে আমরা সমস্যায় পড়বো কিন্তু সেইগুলো আমরা কেুউ বুঝি না আমরা নিজেদের স্বার্থে নিজেরা এগিয়ে চলি কাজেই শীতকাল বা গ্রীষ্মকালে গাছেদের যত্ন যেভাবে নেওয়া হয় তা হলো বিভিন্ন রকমের সার জল দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা এবং তাদের ডালপালা বড় হয়ে গেলে সেই ডালপালা কেটে দেওয়া এবং সেই গাছকে সুন্দরভাবে বেড়ে তুলতে সাহায্য করা